আপনার জীবনে সব থেকে দামি জিনিস কি আমার জীবনে সব থেকে দামি জিনিস হল আমার গুরুজন এবং আমার ফ্যামিলি আমার পরিবার কারণ পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে আমার মাতা পিতা কারণ আমার মা বাবা ছাড়া আমার এই পৃথিবীতে ভরসা করার মতো কেউ নাই এবং এই জন্য আমি মাতা পিতাকে ভগবানের সমান দেখি এই জন্য আমার সব থেকে দামি জিনিস হিসাবে আমি বেছে নিয়েছি আমার মা বাবাকে কারণ মা বাবার উপরে কেউ হয় না মা বাবার নিচেও কেউ হয় না এই জন্য সব থেকে দামি জিনিস আমার জীবনের মধ্যে এটা এখনও এবং পরবর্তীকালেও সব থেকে দামি জিনিস হচ্ছে আমার মা বাবাই